কিরে কী করছিস ও আজ আজকে কোথায় টিফিন খাবি ও কী টিফিন খাবি আমি তো ওই জন্যই জিজ্ঞাসা করেছি বাড়িতে তো টিফিন করবো না ওই খাবো বলে কী লুচি ঘুগনি কেন এই না রে ওই দোকানে আলুরদমটা খুব সুন্দর খুব টেস্টি তুই এখনো কোনো দিন খাস নি লুচি আলুরদম ঘুগনির থেকে তো আলুরদমই ভালো লাগে বাবা সব সময় লুচি ঘুগনি কী করে খেতে পারিস লুচি আলুরদমটা কতো সুন্দর লাগে ও আর ওই দোকানে বিশেষ করে শোন শোন ওই দোকানে বিশেষ করে লুচি আলুরদমটা খুব সুন্দর আমি শুধু একা বলি নি আমার সব বন্ধু বান্ধবরা বাড়িতে যারা আত্মীয়রা এসছে সবাইকে খাইয়েছি সবাই বলেছে খুব সুন্দর আমি সেটাই বলতে চাইছি আজকে লুচি ঘুগনি খাস না এক দিন তো খেয়ে দেখ লুচি আলুরদমটা আর অন্য দোকানে তো হয় লুচি আলুরদমটাই বেস্ট লাগে আমার তবুও কিন্তু ওই দোকানে স্পেশালি মানে খুব সুন্দর করে আলুরদমটা যে করে মানে ওই দাদাটা খুব সুন্দর করেরি আর লুচির সঙ্গে আলুর যাই বল ঘুগনির থেকে আলুরদমটাই বেস্ট হ্যাঁ হ্যাঁ সেটাই আর বাবা তুই কী আমি তাই ভাবছিলাম কী করে সব সময় লুচি ঘুগনিটাই খাস হ্যাঁ আমি আবার আলুরদম তো সুন্দর হয় বাড়িতে তো আমরা করি কিন্তু ওই দোকানের আসলে ওই জন্যই আমি বলছিলাম আর কি আমি আমি জানতাম তুই খেয়েছিস তুই এক দিনও খাস নি কী করে বুঝবো ওই জন্য সবাই জানে লুচি আলুরদম বেস্ট জানিস তো ঠিক আছে তাহলে খেয়ে নিস আমাকে পরে কল করে জানাবি কিন্তু কেমন হয়েছে হ্যাঁ তাহলে রাখলাম হ্যাঁ হুম